পুরুলিয়ার স্থানীয় পরিবহন বিকল্প হিসাবে এখানকার মানুষজন নানানরকম পরিবহন ব্যবহার করে থাকেন যেমন এখানকার মানুষজনরা স্থানীয় কোথাও যাতায়াতের জন্য টোটো বা অটো ভাড়া নিয়ে থাকেন যার ন্যূনতম ভাড়া হল দশ টাকা থেকে শুরু এবং এছাড়াও পুরুলিয়ার একটু টাউনের বাইরে যদি কোনো মানুষজনকে যেতে হয় তাহলে তারা অ্যাপের মাধ্যমে বাইক বা চার চাকা গাড়ি বুক করেও তারা যেতে পারে এছাড়াও কিছু কিছু মানুষজন আছেন যারা তাদের নিজস্ব মোটরসাইকেল নিজেস্ব গাড়ি সাইকেল এইসমস্ত কিছু ব্যবহার করে এছাড়াও আগেকার যুগে যে হাতচালিত রিক্সা ছালো ছিল সেই রিক্সাগুলোও কিন্তু এখনকার দিনে পুরুলিয়াতে উপলব্ধি করতে পারে মানুষজন এছাড়াও টোটো আছে টোটো ছাড়াও মানুষজন এখানে বিভিন্ন রকম যেটা মোটরচালিত ভ্যান হয় সেই ভ্যানগুলোকে নিয়েও মানুষজন এখান থেকে ঘোরাঘুরি করতে পারে